আমি পুরুলিয়া থেকে একটু বাইরে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে চাতরা নামক গ্রামে একবার ডোনেশনের কাজে গিয়েছিলাম তো সেখানে গিয়ে অবাক হয়ে যাই সেখানে সব মহিলারা দেখছি মুখ ঢেকে রেখেছে তো আমাদের সবার মনে প্রশ্ন জাগে কী ব্যাপার মুখ ঢেকে রেখেছে কেন তো কিছুক্ষণ পর আমরা যখন জিজ্ঞেস করি সেখানকার স্থানীয় ব্যক্তিরা বলে না আমাদের এখানেও এইটাই নীতি যে পরপুরুষ আমাদের মহিলাদের মুখ দেখবে না তো আমরা অবাক হই আমরা ওদের বলি কেন এই নিয়ম এই এখনকার সমাজে এসব কী সব প্রচলন থাকা উচিত তো তারা আমাদের কথা শোনে না তারা বলে না আমাদের এটা নিয়ম আমরা এ মানব তো আমরা অনেক বুঝিয়েছিলাম কিন্তু বোঝেনি এই একটা অভিজ্ঞতার সম্মুখীন একবার হয়েছিলাম